আমি প্রথম রান্না শুরু করি যখন আমার মা র ব্রেনস্ট্রোক হয়ে গেলো মা বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন তখন থেকে আমি রান্না করা শুরু করি আমি যখন প্রথম ভাত রান্না করি তখন মনে হয়েছিলো ভাতটা হয়েছে কি না কীভাবে দেখবো তখন মাকে জিজ্ঞাসা করি মা একটু একটু কথা বলতে পারতেন তারপরে যখন কোনো তরকারি রান্না করি তখন কোনো কোন তরকারিতে কী মশলা দেবো কতটা তেল দেবো কতোটা নুন দেবো কতটা হলুদ দেবো হ্যাঁ এগুলো সবই আমি বাড়ির অন্যান্যদের জিজ্ঞাসা করে করে রান্না করতাম প্রথম প্রথম খুবই যে চিন্তা লাগ খুবই ভয় লাগতো চিন্তাও লাগতো তাই তো আমি রান্না করতে পারবো তো এখন আমি তাই রান্না করতে শিখে গেছি ভালোই রান্না করতে শিখে গেছি এখন আমার সেই ভয়টা সেই চিন্তাটা আর নেই এখন আমার রান্না খেয়ে আমার বাড়ির আত্মীয়স্বজন সবাই খুব প্রশংসা করে আমার ছেলেও আমাকে বলে মা তুমি এত ভালো রান্না কীভাবে শিখলে আমার মনে আছে একবার যখন প্রথম আলুপোস্ত রান্না করি তখন আলুপোস্ততে হলুদ দিয়েছিলাম এবার যখন খেতে দিই তখন আমার বাবা এবং ভাই বোনেরা খেতে পারে নি কারণ ভীষণ হলুদ গন্ধ লাগছিলো আমারও ভীষণ তখন মন খারাপ হয়ে গিয়েছিলো তাই তো ওদেরকে ভালো করে খেতে দিতে পারলাম না বলে আমার সেদিন খুব কষ্ট হয়েছিলো কিন্তু তারপর থেকে আমার রান্না করার একটা ভালো অভিজ্ঞতা হয়েছিলো যে কোন তরকারিতে কী দিতে হবে কী না দিতে হবে এটা আমার একটা বিশাল একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিলো সেই ভাবে আমি এখন খুব ভালোই রান্না করি